পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান খুব ভালো থাকায় এখানে বিভিন্ন সম্পদের সমাহার রয়েছে যেমন কাষ্ঠ শিল্প কয়লা খনি জলবিদ্যুৎ কেন্দ্র তাপবিদ্যুৎ কেন্দ্র মৎস্য শিল্প পশ্চিমবঙ্গের রাণীগঞ্জ আসানসোল ঝরিয়া এই তিনটি জায়গা থেকে কয়লা খনি থাকায় এখানে কয়লা উৎপাদিত হয় এবং বিভিন্ন জেলায় এবং বিভিন্ন রাজ্যে তা রপ্তানি করা হয় এরফলে দেশে পশ্চিমবঙ্গে অনন্য করে তুলেছে তেমনি পশ্চিমবঙ্গে রয়েছে কাষ্ঠ শিল্প পশ্চিমবঙ্গের অনেকাংশই বনাঞ্চলে ঘিরে থাকায় এখানে কাষ্ঠ শিল্পও রয়েছে মৎস্য শিল্প পশ্চিমবঙ্গের মধ্যে বঙ্গোপসাগর এবং বঙ্গোপসাগর থাকায় এখানে বিভিন্ন সামুদ্রিক মাছেরও চাষ করা হয় এবং তা রপ্তানি করা হয় দেশবিদেশে আবার পশ্চিমবঙ্গে রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গে পুরুলিয়ায় রয়েছে সাঁওতালদিহি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং পূর্ব মেদিনীপুর জেলায় কোলাঘাটে রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র আবার পশ্চিমবঙ্গে জলবিদ্যুৎ কেন্দ্রও রয়েছে যেমন পুরুলিয়ার পাম স্টোরেজ এর ফলে বিভিন্ন মানুষের সুযোগ সুবিধা হয়েছে এবং বিভিন্ন মানুষ স্বাবলম্বী হয়ে উঠেছে এই পাম স্টোরেজ বা এই যে জলবিদ্যুৎ কেন্দ্র এবং তাপবিদ্যুৎ কেন্দ্রে বিভিন্ন মানুষ আঞ্চলিক মানুষ কাজ করে এবং তারা স্বাবলম্বী হয়ে উঠেছে এবং পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে আবার মৎস্য শিল্প মৎস্য শিল্পের ফলেও বিভিন্ন মানুষ চাষ মাছ চাষ করে তা রপ্তানি করে বা তা বিক্রি করেও স্বাবলম্বী হয়ে উঠেছে আবার কিছু কিছু মানুষজন এই যে বনাঞ্চলের কাঠ কেটে তা বিক্রি করে শহরাঞ্চলে এসে বিক্রি করে এবং তা তারা খুব ফল লাভ ভালো করে এরফলে তারাও স্বাবলম্বী হয়ে উঠেছে এর ফলে আমরা বলতে পারি সর্বশেষে যে পশ্চিমবঙ্গের ভূগোলে রাজ্যের মধ্যে সম্পদ এবং সুযোগের বন্ধন খুবই প্রভাবিত হয়েছে